কৃষি জমিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র করা হয় কারণ মানুষ তো আর হাতে করে কৃষিকাজ করতে পারবে না বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিতেই হয় এবং প্রযুক্তির সাহায্যে মানুষ তাদের জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলেছে এবং কৃষিকার্যকেও বাড়িয়ে তুলেছে ফলে মানুষের কৃষিকাজ ধীরে ধীরে এক উন্নত পর্যায়ে যাচ্ছে এবং ভারতও কৃষি প্রধান দেশ ও কৃষিমাত্রিক দেশ হয়ে উঠছে এবং কৃষিকার্যে প্রধানত যেই যেই জিনিসগুলি ব্যবহার করা হয় তা হল কোদাল যেগুলি মাটি খুঁড়তে ব্যবহৃত হয় এছাড়াও বিভিন্ন জমিতে সেচ ও অন্যান্য কাজেও কোদালের ব্যবহার রয়েছে কোদাল হল একটি প্রধান বস্তু বা দ্রব্য যেগুলি কৃষিকাজে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে শাবল কাস্তে কাটারি যেগুলি গর্ত খুঁড়তে এবং বিভিন্ন কাটাকাটির কাজে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দা এবং অন্যান্য জিনিসপত্র এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পাওয়ার টিলার যেগুলি মাটি বা জমির চাষ দিতে বিভিন্ন পাম্প যেগুলি সেচ করতে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অন্যান্য জিনিসপত্র যেমন পাওয়ার উইডার ও অন্যান্য বিভিন্ন জিনিস যেগুলির সাহায্যে কৃষিকাজ আমাদের উন্নত পর্যায়ে হয়ে উঠছে বলে মনে হয় এবং ভারত কৃষিমাত্রিক দেশ হয়ে উঠছে